আমি গাছপালাও লাগাই খুব ভালোবাসি এবং লতানে গাছও লাগাই যেমন লাউ গাছ ওটা প্রায় সারা বছরই হতে থাকে লাউ গাছ লাউ গাছ ছোটো ছোটো করে যখন ডগা ছাড়ে ওটাকে একটু ডালপালা দিলে না ওটা লতিয়ে লতিয়ে যায় লতিয়ে লতিয়ে যায় তার সাথে ফলও দেয় লাউ খেতেও ভালো পেট ঠান্ডাও রাখে লাউয়ের উপকারিতাও প্রচুর এবং লাউ শাককে তো রোগী মানুষদেরকে তো ঝোল করে খাওয়ালে খুব ভালো তাই লাউ শাকটা হচ্ছে খুব ভিটামিন তাই লাউ শাকটা আমি খুব সারা বছরই লাগিয়ে থাকি এবং কুমড়ো শাক কুমড়ো শাকও আমি একটা গ্রীষ্মের একটা বর্ষার একটা শীতের এইভাবে ভাগ করে করে লাগাতে থাকি হয়তো সব সময় হয় না কিন্তু মাঝে মাঝে হয়ে যায় ওটাতে কিছু ডালপালা লাগে না ও এমনিই লতিয়ে লতিয়ে যায় ওতে কুমড়ো হয় কুমড়োটাও খুব তরকারি করে খেলে খুব ভাত বা রুটি যাতেই খাব খুব ভালো লাগে কুমড়ো শাকের তরকারিটাও খুব ভালো লাগে কুমড়ো পাতাটাও খুব ভালো লাগে কুমড়ো পাতা লাউ পাতা ওগুলো আমার বাগান থেকে যদি তুলে সব রকম শাক দিয়ে ভাজি তাও খুব ভালো লাগে তাই আমি লতানো গাছগুলো লাগাতেই থাকি যেমন চিচিঙ্গা গাছ লাগাই চিচিঙ্গা গাছটা লাগালে চিচিঙ্গা গাছটা একটু ডগা ছাড়লেই সেটাকে ডালপালা দিলেই সে তার ডালপালাতে লতিয়ে লতিয়ে উঠে যায় গাছ ঝিঙে গাছ এগুলো ফল দেয় সারা বছরই প্রায় গাছ ওই লতানো গাছ আমার লাগাতে খুব ভালোও লাগে আর আমার বাগানে খুব লতানো গাছের খুব চল কারণ লতানো গাছটা ফলটা বেশি দেয় এবং ওই ফলগুলো খুব টেস্টি হয় এটা ভাবার জন্যই ওই লতানো গাছটাই লাগিয়ে যাই সারাবছর ওই লাউ কুমড়ো সবজি টাটকা ঝিঙে তারপর ওই চিচিঙ্গা ওগুলো তুলে আমার খেতে খুব ভালো লাগে পটল কুঁদরি এগুলোও লতিয়ে লতিয়ে যায় মাচায় উঠে সেগুলো থেকেও তুলে খুব খেতে ভালো লাগে কিন্তু আমি মেইনলি হচ্ছে লাগাই ওই লাউ আর কুমড়ো এটা লতিয়ে লতিয়ে